হ্যালো হ্যালো আপনি কি হাওড়ার ফুড স্টল থেকে বলছেন আচ্ছা আপনার এখানে কি ওই বিদেশি ফল ক্য ফলগুলোম পাওয়া যাবে ড্রাগন স্ট্রবেরি ব্লুবেরি আচ্ছা ড্রাগন এখন কতো দামে যাচ্ছে আর স্ট্রবেরিটা আর ব্লুবেরি আচ্ছা ওই ফলগুলো কি টাটকা পাওয়া যাবে তো কেন বলছি আমারা আমরা তো একজনের রুগির জন্যে নেবো সে ফলগুলো খুব ভালো পাবো তো আচ্ছা তাহলে আপনি ফলগুলো তাহলে পাঠিয়ে দেবেন সময় মতোন করে আর আপনার কি আচ্ছা আচ্ছা আপনি তাহলে ড্রা ড্রাগন আমার ওই রকম চার পাঁচ পিস দিন ও স্ট হ্যাঁ ড্রাগনটা চার পাঁচ পিস দিন আর স্ট্রবেরি অন্তত পাঁচশো গ্রাম দিন ব্লুবেরিও পাঁচশো গ্রাম দিন আচ্ছা আচ্ছা হুম আপনি ড্রাগন দিন পাঁচ পিস হ্যাঁ স্টবেরি আপনি পাঁচশো গ্রাম দিন পাঁচশো গ্রাম দিন আচ্ছা আমি একটু বাদে আপনাকে ফোন করছি